রাজ্যের সামৃদ্ধ সংস্কৃত বৈচিত্র্য যেমন উপজাতি ও গ্রাম পরিদর্শন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী দর্শকদের জন্য বিকল্প ব্যবস্থাগুলি হল

যে সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন

কাজ তাদের ধর্ম এবং তাদের চালচলন ওপরে নির্ভর করে এখানে এই সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী দর্শকদের জন্য কিছু বিকল্প ব্যবস্থাও নেওয়া জন্যে সরকারি মাধ্যম এনজিওরা প্রস্তুতি থাকে রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার কিছু উপায় যেমন জলপ্রপাত বা সমুদ্র সৈকত এবং বনে যাওয়া আমাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্যে বনে যাওয়াটা একটা বিশেষ দিক এখানে বনের যে সৌন্দর্য যেটা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দরবন যে রয়েল বেঙ্গল টাইগার এখানে থাকে বিশ্বের সবচেয়ে দৃশ্যতম বা দৃশ্যমান বন আমাদের এই সুন্দরবন ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে বা দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত